এই খুবই কম আমি পেশাটাকে ভালোবাসি আর আর এই পেশার পেশাটাকে আমি তেমন একটা টাইম দিতে পারি না তো আর এছাড়াও সরকারি স্কিম থেকে আমি কোনো সাহায্য তেমন একটা পাই না বা মোটামুটি পাই এই পেশাকে লক্ষ্য করে আমার তেমন কোনো পরিকল্পনা নেই সেহেতু সেই বেশি টাইম দিতে পারি না এই সুপারিশ সম্পর্কে বলতে গেলে সরকারকে একটু বলতে চাইব যে পেশাটার যেহেতু খাদ্য বা জিনিসপত্র ওষুধপত্রের যে পরিমাণ দাম বাড়ছে সেগুলোকে যদি একটু কন্ট্রোলে নিয়ে আসে তাহলে ভালো হয় যারা এই পেশাটাকে নিয়ে এগিয়েছে তারা ভালোভাবে কাজটিকে সম্পন্ন করতে পারবে বা তাদের আয়ত্তের মধ্যে আসবে সেহেতু ভালোই হয় যদি এই দিকটা একটু দেখি